হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আমি ঝাড়গ্রামে আচ্ছা ঠিক আছে তোমার কি শুধু খাবার খেয়েই অস্বস্তি হয়েছে না আর শরীরে কিছু অসুবিধা আছে আচ্ছা আমি তো নার্স আমি ডাক্তারবাবুর কাছে যেটুকু পরামর্শ দেয় সেটুকুই করি ম্যাডাম তো এখনও আসেননি মনিকা ম্যাডাম এলে তাহলে ঘটনাটা সব বলব আমি আপাতত বলতে পারি খাবার খেয়ে আপনার কী অসুবিধা হচ্ছে এখন আপনি কি কাছাকাছি জায়গায় প্রেশারটা আপনার মাপিয়ে দেখেছেন এটা কত দিন হলো আপনার আপনি প্রেশারটা মাপিয়ে দেখেছেন আপনি আগে তাড়াতাড়ি প্রেশারটা মাপান ডাক্তারবাবুর কাছে যখন আসবেন আসবেন প্রেশার হাই হয়ে গেলে বাড়িতে এইভাবে মানে পড়ে থাকা তো ঠিক নয় আপনি আগে প্রেশারটা মাপান আমি ডাক্তারবাবু আসবেন দশটার দিকে এলে আমি জানাব আর ফোনে ফোনে তো কথা হয় না এলেই ভালো হয় উনি তো বুধবার আর শুক্রবার বসেন ওই দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে প্রেশারটা মাপান হ্যাঁ হ্যাঁ এখন তো সব জায়গাতেই প্রেশার মাপতে পারে আগে প্রেশারটা মেপে দেখুন আপনিই তো জানবেন আপনার ইয়ের কাছাকাছি কে প্রেশার মাপে আর আর আপনি আগে থেকেই তো প্রেশারের ওষুধ খান কিন্তু আপনি কি ডাক্তারবাবুর নিয়ম মানছেন কাঁচা নুন খাচ্ছেন নাকি প্রেশারের ওষুধ যেমন যেমন খেতে বলেছে সেইরকম খাচ্ছেন না কী করছেন আপনার মতে চললে তো হবে না